হ্যাঁ আমি পাখি দেখেছি আর পা পাখির ফটোও তোলার চেষ্টা করেছি না ফটো তুলেছি আমি একদিন একটা আমার মাসিদের বাড়িতে গিয়েছিলাম অনেক দূরে সেখানে অনেক বড়ো একটা জঙ্গল আছে সেখানটায় মাসিরা বলছিল বলে চল যাই গিয়ে ঘুরে আসি গিয়ে দেখি সেখানটায় সেখানকার পরিবেশটা খুব শান্ত খুব নিরিবিলি আর পাখিগুলো শুধু কিচিরমিচির আওয়াজ করছে মানে এখানকার পাখিগুলো তো খুবই সুন্দর বলে হ্যাঁ খুব সুন্দর এবার আমি আমি বলি দেখি আমি বলি দেখি সেই পাখিগুলো কী কীরকম এবার বলে পাখিগুলো আমি ছবি তোলার চেষ্টা করছি পাখি পাখিরা একটা ডালে বসে আছে পাখি যে ডালে বসে আছে আমি অনেক চেষ্টা করেছি আর অনেক ফটোও তুলেছি যে ভালো ভালো ছবি উঠছে যেগুলো আমি জঙ্গলের মধ্যে গিয়ে সেগুলো ক্যামেরাবন্দি করেছি এবার এবং খুব ভালোও লেগেছে আমার আর যেসব ছবিগুলো সেসবগুলো এখনও আমার ফোনে আছে আমি মাঝে মাঝে দেখি আর সেসব জায়গাগুলাগুলোর কথা ভাবি যে কত সুন্দর জায়গা আর পাখি ফটোও তুলেছি মানে তুলতে তুলতে কী বলবো শেষ করা যাচ্ছে না এতো পাখির ছবি তুলেছি আমার খুব ভালো লেগেছে সেখানে গিয়ে আর আমি জঙ্গলে গিয়েছি একটা জিনিস দেখেছি যে সেখানকার পরিবেশ খুবই শান্ত আর খুবই নিরবিলি একটা জায়গা আর পাখি যেসব সবুজ সবুজ গাছের মধ্যে যেসব পাখিগুলো বসে আছে বিভিন্ন রকমের রঙিন রঙিন যেসব পাখিগুলো হয় সেগুলো বসে আছে আমার সেগুলো আমি তুলে ফটো তুলেছি তার ফটোগুলো যে এত সুন্দর এসছে তা আমার কোনো বলে বোঝানোর এ নেই আমি সেগুলো খুবই সুন্দরভাবে আমি ভাবছিলাম যে সেগুলো বার করবো কিন্তু এত এতো সুন্দর ফটো সে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এবারে ফটোগুলো তুলেছি আর সেই ফটোগুলো আমি ফোনের মধ্যে রেখে দিয়েছি আর যেসব আছে জঙ্গলে গিয়েছি জঙ্গলে গিয়ে ফটোগুলো তুলেছি পাখির যেসব নিরিবিলি জায়গায় যেসবগুলো আছে আমার খুবই ভালো লেগেছে সেইগুলো